গ্রামীণ অঞ্চলে সম্প্রদায়ের মধ্যে দলে দলে ভাগ হয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে সম্প্রদায়ের একতা খেলার দক্ষতার বিকাশ ও প্রসার ঘটে ফুটবল ক্রিকেট কাবাডি প্রভৃতি খেলাতে বিভিন্ন সম্প্রদায় দলে দলে অংশগ্রহণ করে একটা প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করে